হ্যাঁ আমি ছোটো থেকেই ইতিহাস সম্পর্কে জানার জন্য খুবই আগ্রহী ছিলাম এবং ইতিহাসের গল্প আমি খুব উপভোগ করি ইতিহাসের বিভিন্ন আচার আচরণ বিভিন্ন সমাজ সামাজিক গোঁড়ামি এই সব নিয়ে আমি অনেক ভাবতাম এবং জানতে চাইতাম যে এটা কীভাবে শুরু হলো এর শেষ কোথায় যেমন এখনও আমাকে একটা গল্প খুব মনে করায় যে বলি প্রথা এখনও আমি সেটা এখনও দেখি যে বলি প্রথা যে কোনো পুজো অনুষ্ঠানে দেবীর সামনে নিরীহ কোনো পশুকে বলি দেওয়া হচ্ছে এটা আমার দেখতে খারাপ লাগে দেখতে খারাপ লাগে এর জন্য আমি অনেকের সাথে আলোচনাও করেছি এটা কি আদৌ ছিল না এটা মানুষের তৈরি করা কোনো প্রথা তো অনেকের বিভিন্নজনে বিভিন্ন রকম মতামত দিয়েছে যদিও আস্তে আস্তে এটা অনেকটা বন্ধ হচ্ছে কিন্তু একবারে তো কোনো জিনিস বন্ধ হয় না একবারে হওয়া সম্ভবও নয় আস্তে আস্তে মানুষের চেতনা ফিরবে আস্তে আস্তে বন্ধ হবে যেমন এই বলি নিয়ে একটা ঘটনা আছে এ গল্প আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্প যে একজন ছেলে দুঃসাহসী ছেলে সে কীভাবে বলি বন্ধ করবে তার জন্য কী হয়েছে তখনকার দিনে যে ভর হওয়া একটা ঠাকুরে ভর করেছে বিভিন্ন ধরনের কথা বলা একটা সাহসী পদক্ষেপ নেওয়া সেরকম একটা চরিত্র সে দেখিয়েছিল এবং মায়েরই মানে কালী মায়ের কাতান নিয়ে সে মাথার ওপর ঘোরাতে থাকে এবং বলতে থাকে যে আমার মাথায় রক্ত উঠে গেছে আমি সবাইকে মেরে ফেলব আর যে বলি দেবে তাকেই মারব এর এই ধরনের একটা গল্প আমাকে খুব ভালো লাগে এবং আজও মনে ধরেছে এই গল্পটা